বাংলা ভাষা ও তার ইতিহাস আমরা যেমন দেখি আমাদের বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলার বাংলা ভাষা সবাই বাংলাভাষী হিসেবে পরিচিত এই রকমই বাংলা ভাষাটা এসেছে আমাদের সংস্কৃত থেকে এইভাবে সংস্কৃত বাংলার যে একটা মিল এইভাবেই আছে বাংলার সাথে ইংরেজির একটা মিল এই মিলই হচ্ছে আমাদের অন্যান্য ভাষার সাথে সংস্কৃতির এক প্রভাবিত হয়েছে বাংলা ভাষা আমাদের ইতিহাস বাংলা ভাষার যে ইতিহাস সেটা যেমন আমাদের এক অনন্য স্থান হিসেবে আছে সেইভাবেই সংস্কৃত ইংরেজি আরও অনেক ভাষা সেইগুলোও এক দিক দিয়ে দেখতে গেলে আমাদের দৈনন্দিন ধারাবাহিক জীবনে গড়ে উঠেছে এবং এগুলো চলছে ভবিষ্যতেও চলবে এইভাবেই আমাদের বাংলার সাথে সমস্ত ভাষার এক অনন্য স্থান এক অনন্য সংস্কৃতি প্রভাবিত হয়ে চলেছে